পশ্চিমবঙ্গের প্রধান শিল্প পৃষ্ঠপোষকতা ও অর্থায়নের উৎসগুলো হলো এমএসএমই সেলফ হেল্প গ্রুপ ডিআর ডিসি নাবার্ড ইত্যাদি আর এগুলো বিভিন্ন স্কলারশিপ বা আর্টিশান ক্রেডিট কার্ড বা ধীর এই সবের মাধ্যমে আমাদেরকে সাহায্য করে